আমি আপনার রুচিতম রেস্টুরেন্ট থেকে আমার কয়েকটি খাবারের জিনিস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে বিরিয়ানি চিকেন মোমো এবং চিকেন চাপ এইগুলি আপনি তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছেন আর এর কয়েকটি খারাপ দিক হল যে আপনার ডেলিভারি বয় আমার কাছে খাবারটি পৌঁছাতে একটু দেরি করেছে এবং যেই সময় লাগার কথা তার থেকে অনেক বেশি সময় নিয়েছে এবং ভালো দিকগুলি হল আপনার ওইখানে বিরিয়ানিটি খুবই ভালো খেতে হয় এবং টাকার পরিমাণে বিরিয়ানি আপনারা অনেকটাই বেশি দেন মানে কোয়ান্টিটি অনেকটাই আপনাদের বিরিয়ানির বেশি থাকে এবং চিকেন চাপটা অসাধারণই খেতে এবং চিকেন চাপটার দাম অন্য সব রেস্টুরেন্টের থেকে অনেকটাই কম আর চিকেন মোমোটাও বেশ খেতে ভালো হয় এবং সেই জন্য আপনার রেস্টুরেন্টের প্রতি আমার একটা খেতে যাওয়ার খুব আগ্রহ আছে